আমি যখন কোথাও কোনো কাজ করি তো সেটাকে তার যে অনেক সময় অনেক কী হয় মানুষ সমালোচনা করে তো সেই সমালোচনাটাকে আমি একদমই কানে দিই না আমি আমার যেটা কাজের ক্ষেত্রে যদি আমি আঁকি কোথাও আঁকতে যাই তো সেখানে যদি আমার কেউ সমালোচনা করে যে আমি খারাপ আঁকছি বা ভালো আঁকি তখন আমি এগুলো একদম তাকাই না তাদের দিকে ভ্রূক্ষেপ করি না আমি আমার মতো আঁকি এবং আমি দেখি যাতে আমরা আঁকাটা ঠিক হয় যাতে সবার থেকে ভালো হতে পারে এবং আমারে পেইন্টিংগুলিকে উন্নত করতে আমার অনেক রকম প্রতিক্রিয়া আমি যে আঁকি অনেক রকম প্রতিক্রিয়া ব্যবহার করি যেমন প্রতিক্রিয়াগুলোর মধ্যে হলো আমি দেখি যে একটা রঙের সাতে আরেকটা রঙ মিলিয়ে কীভাবে ঠিকঠাকভাবে রঙ করা যায় যাতে রঙটা ভালো হয় এবং প্রথমে পেন্সিল দিয়ে আঁকি যাতে মুছে আবার ঠিক করা যায় তারপরে অনেক রকম রঙ মিলিয়ে একসাথে সেগুলো আমি তুলি দিয়ে সুন্দর করে এঁকে থাকি